ঝাড়গ্রাম জেলার মানুষ এখানকার মানুষ খুব একটা উন্নত নয় তাও আস্তে আস্তে উন্নত হচ্ছে তাই এখানকার ছেলে মেয়ে ছাত্র ছাত্রী যারা আছে তারা বেশি পড়ার জন্য অনেক কোচিং সেন্টারও আছে এখানে যেমন দিশা কোচিং সেন্টার নরেদার কোচিং সেন্টার এরকম বিভিন্ন রকম কোচিং সেন্টার আছে যেখানে চাকরির জন্যও পড়ানো হয় তাদেরকে টিউশনিও পড়ানো হয় তো এইগুলোর মাধ্যমে মানুষ আরো উন্নতি হচ্ছে মানে তারা আরও দূরে পড়ার জন্য তারা পড়ছে এবং তার মধ্যে আমাদের ঝাড়গ্রাম জেলায় গ্রামে গ্রামে যে স্কুলগুলো আছে প্রাথমিক স্কুলগুলো সেইগুলো আরো উন্নতি করার জন্য তাদের উচিত আরো শিক্ষক দেওয়ার এবং স্কুলের পরিকাঠামোগুলো আরও উন্নত করার এবং এখানকার পড়াশুনোর সুযোগ বলতে এখানে আস্তে আস্তে হয়তো অনেক দূরে দূরে কলেজ আচ্ছে দূরে স্কুল আছে কিন্তু আস্তে আস্তে সেগুলোও চেষ্টা করা হচ্ছে যাতে সেগুলো আরো কলেজগুলোর সংখ্যা আরো বাড়ানো যায় স্কুলের সংখ্যা আরো বাড়ানো যায় এখানেকার মানুষও পড়াশুনো করে চাকরি পায় খুব কম তারা চাষবাসের মধ্যে থাকে তাও যাদের ইচ্ছা পড়াশুনো করে কিছু হওয়ার তারা কোচিং সেন্টার করে তারা ভালোভাবে পড়াশুনো করে তারা চাকরি বাকরি করে